সময় কম থাকলে সবচেয়ে উপাদেয় খাবার হচ্ছে সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ সবকিছু সিদ্ধ করে তেল দিয়ে লংকা দিয়ে ঘি থাকলে দারুন উপাদেয় আর নয়তো সর্ষের তেল দিয়ে খাও দারুন সময়ও বাঁচবে শরীরও ঠিক থাকবে আর উপকরণও কম লাগবে